আমার প্রিয় বাইকগুলোর মধ্যে যেমন ধরেন হিরো হন্ডা বাজাজ পালসার তারপরে ডিসকোভারি এই বাইকগুলো আমার খুব পছন্দদায়ক আমি আমার একটা ডিসকোভারি বাইকও আছে হ্যাঁ ডিসকভারি কোম্পানির বাইক আছে এখন মানে এখন একটা এই বুলেট কেনার ইচ্ছা আছে এই তো